আমি ভালো বাবা মা দেখে পাখি শনাক্ত করি এবং ভালো পাখিদের লক্ষণ তারা সুন্দরভাবে চলাফােরা করে সুন্দরভাবে ডাকে এর থেকে সুন্দর ভালো লক্ষণ পায় আমি পরামর্শ নিয়েছি বিভিন্ন বিশেষজ্ঞ থেকে যারা আমার বন্ধুবান্ধবদের মধ্যে যারা রয়েছে পাখি পরিচর্যা করেন পরিপালন করে তাদের থেকে আমরা বা আমি পরামর্শ নিয়ে থাকি